স্যার আপনার মা তারা হোটেলে আমি খাবার অর্ডার করেছিলাম খাবারটি আমার সঠিক টাইমে পোঁছেছে কিন্তু খাবার খুলতেই দেখি যে একটা টিকটিকি মরা পড়ে রয়েছে এবং অযথা দুর্গন্ধ বেরোচ্ছে আমি সঙ্গে সঙ্গে সেই খাবার রেখে দিয়ে আপনার হোটেলে যোগাযোগ করেছি এবং বলেওছি যেন পরবর্তী পর্যায়ে খাবার আপনি যেন ঠিক ঠাক পাঠাবেন এবং যখন পরিবেশন করবেন তখন যেন সঠিকভাবে দেবেন